আমি অনেক রকমের হাস্যকর হাস্যকর বা আমাকে জোরে হাসতে বাধ্য করেছে এমন অনেক গল্পের বই পড়েছি যেমন বাঁটুল দি গ্রেট আছে গোপাল ভাঁড় আছে হাঁদাভোঁদা আছে হাসির রাজা বীরবল আছে নন্টেফন্টে আছে এইরকমের এর মধ্যে থেকে অনেক গল্পই আছে যেগুলো খুব পড়তে ভাল লাগে যেগুলো যেগুলো সম্পর্কে ভাবলেই হাসি জোরে জোরে মনে হয় হাসি অনেক গল্পের বই আছে এরকম যেমন হাসির রাজা বীরবল হাসির রাজা বীরবলের অনেক ঘটনা আছে যেগুলো খুব মানুষকে সাধারণত অনেক মানুষকে বা বিশেষ করে আমাকে খুব হাসায় বাঁটুল দি গ্রেটটাও অনেক আছে অনেক ঘটনা আছে যে হাসায় যেগুলো কাল্পনিক হলেও অনেক গল্প আছে বাঁটুল দি গ্রেট বা গোপাল ভাঁড় যেগুলো যেগুলো দেখে মনে হয় কাল্পনিক কিন্তু সেগুলোর মধ্যে থেকে অনেক কিছু শেখা যায় বা অনেক কিছু জ্ঞান অর্জন করা যায় গোপাল ভাঁড় বলুন বলো বা আমরা যদি বলি বাঁটুল দি গ্রেট এর মধ্যে অনেক কিছু কাল্পনিক আছে এমন অনেক ঘটনা আছে যেগুলো আমাদের হয়তো ভবিষ্যতে হয়তো তৈরি হবে বা ভবিষ্যতে হয়তো হবে যেগুলো এখন আমরা ভাবতে পারছি না যেগুলো কার্টুনের মাধ্যমে বা বিভিন্ন বা বিভিন্ন এরকম বইয়ের মাধ্যমে আমারা দেখে থাকছি এগুলো অনেক ঘটনা আছে এরকম তো এর মধ্যে একটা ঘটনা আমার খুব মনে পড়ে গল্পের বই পড়তে পড়তে যে গোপাল ভাঁড় বা বীরবল দুটোতেই ছিল একদিন মহা একদিন মহারাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়েরই বলি একদিন মহারাজা কৃষ্ণচন্দ্র কথায় কথায় উঠলো যে তখন শীতকাল ছিল তো কথায় কথায় উঠলো যে তিনি যে আমাদের রাজ্যে যে পুকুর আছে বা যে নদীটা আছে যেখানকার জল সবথেকে ঠান্ডা সেইখানে রাত্রিবেলায় কোনো মানুষ যদি চান করে বা তার সে যদি তিনবার ডুব দিতে পারে সেই জলে তাহলে তাকে একশোটা স্বর্ণমুদ্রা দেওয়া হবে তো মন্ত্রীও এবং বিভিন্নতা তার যে লোক ছিল বা তার যে তার চারিপাশে যারা থাকতো বসে তারা বললো তাদের সবাই সম্মতি দিলো তারা সবাই রাজি হল তো তো একজন গরীব নাপিত ছিল যার যার বাড়িতে মায়ের মায়ের খুব শরীর খারাপ বা তিনি অসুস্থ ছিলেন তো তার অর্থের খুব প্রয়োজন ছিল সে বললো মহারাজা আমি আমি করবো তো মহারাজা বললো ঠিক আছে তুমি সন্ধে রাত্রের দিকে সন্ধেবেলার দিকে এসো সূর্যটা অস্ত যাওয়ার পর তো সে রাজপ্রাসাদে এলো সূর্য অস্ত যাওয়ার পর তো তার সাথে দুজন প্রহরীকে রাজা পাঠালো দেখতে হাতে মশাল নিয়ে দেখতে পাঠালো যে তারা সে নিজে ঠিক করে করছে কি না তো সে রীতিমত মহারাজার প্রস্তাব সসম্মানে পালন করলো এবং তিন ডুব দিয়ে সে সেখান থেকে উঠে আসলো এবং মহারাজার কাছে গিয়ে বললো যে মহারাজা আমি আমি আপনার আপনার কাজ সসম্মানে পূরণ করেছি তো মহারাজা বললো মহারাজা তার প্রহরীদেরকে জিজ্ঞাসা করলো ইশারায় সে কাজটা করেছে কি না তারাও বললো হ্যাঁ মহারাজা তিনি করেছেন তো তখন মন্ত্রীমশাই এতই চালাক নিজেকে মনে করলেন তিনি বললেন মহারাজা যে মশাল দুটো জ্বলছিলো তো তার জন্য হয়তো তার জন্য হয়তো যে পুকুরের জল গরম হয়ে গেছে এবার মহারাজা অতটা না ভেবে বললেন হ্যাঁ হয়তো হতে পারে মশাল জ্বলছিলো আগুন তো জ্বলছিলো আগুনে তো জল গরম হয়ই তো মহারাজা বললো তো তখন সে গরীব নাপিত বললো মন্ত্রীমশাই বা মহারাজ আপনি কিন্তু এটা ঠিক করলেন না আমার সাথে আপনার আপনার আপনার প্রস্তাব আমি সসম্মানে পালন করেছি তাও আপনি এইরকম আমার সাথে করলেন তো সে কাঁদতে কাঁদতে গোপাল ভাঁড়ের কাছে গেলো তো গোপাল ভাঁড় তখন সবে এক হাড়ি রসগোল্লা নিয়ে বসছিলো খেতে ও তার সাথে তার সাথে ছিল হচ্ছে এক এক হাঁড়ি দই খেতে বসছে তো সেই সময় মধ্যে তিনি গেলো সে গেলো সে এসে সে বাইরে এসে বললো কি হয়েছে তুমি কাঁদছো কেনো তো তখন বললো আমার সাথে আমার সাথে এইরকম ঘটনা ঘটেছে তো কী ঘটনা তো ঘটনাটা হল যে যেরকম শুনলেন প্রথমেই বললাম যে ঘটনাটা সেইরকম ঘটেছে তো বললো ঠিক আছে তুমি কালকে রাজপ্রাসাদে এসো আমি দেখছি তো কালকে সকালে রাজপ্রাসাদে গোপাল ভাঁড় এসে কী করলো একটা বাঁশের বড়ো মস্ত বড়ো চালা তৈরি করলো যার ওপরে একটা খিচুড়ির হাঁড়ি রাখলো এবং নীচে আগুন জ্বালালো তো সবাই এসে দেখছে এটা কী হচ্ছে তো গোপাল ভাঁড়কে যখন মহারাজা বা মহারাজা ও মন্ত্রী জিগেস করলো এটা কী করছো তখন বললো আমি খিচুড়ি রান্না করছি সবার জন্য মহারাজা তো বলছে এতো উঁচুতে খিচুড়ি রান্না হবে তো তখন বলছে হ্যাঁ মহারাজা কেনো হবে না কী করে হবে তখন গোপাল ভাঁড় বলছে যে মহারাজা যদি আপনার আপনার কথা মতে যে যদি দুটো আগুন দুটো মশালে যদি পুরো নদীর জল বা পুরো পুকুরের জল যদি গরম হয়ে যায় তো তাহলে এত উঁচুতে এত জোরে আগুন জ্বলছে তাতে খিচুড়ি হবে না জল ফুটবে না তখন সবাই হাসছে এবং মহারাজা তখন মহারাজা হাসতে হাসতে তখন নিজের ভুল বুঝতে পেরেছে এবং সেই গরীব নাপিতকে ডেকে তিনি তিনি পুরষ্কার হিসাবে একশো মুদ্রা ও তার পাওনা হিসেবে তার পাওনা হিসাবে একশো মুদ্রা তিনি দিলেন এবং তিনি বললেন যে আমি আমার ভুল বুঝতে পেরেছি তখন গোপাল ভাঁড়কে জিগেসা করলো মহারাজা যে গোপাল ভাঁড় তুমি এইগুলো কী করবে তো মহারাজ তখন গোপাল ভাঁড় বলছে মহারাজা আমার বাড়িতে এখনও অব্দি আমার অর্ধেক খাওয়া দু হাঁড়ি মিষ্টি ও দু হাঁড়ি দই পরে আছে এটা ঘরে গিয়ে আমাকে আমি শেষ করবো এবং এবং রাত্রিবেলায় এই খিচুড়ি আমি খেয়ে নেবো সেই বলে সবাই হাসতে শুরু করলো এবং মহারাজার থেকে গোপাল ভাঁড় একশো স্বর্ণমুদ্রা নিয়ে তার নিজের বাড়ি চলে গেলো